হ্যাঁ আমি বড় মাছ দেখেছি যেইটা আমি ধরার আশা করিনি একদিন আমি বেড়াতে গিয়েছিলাম পুকুরের দিকে আমাদের বাড়ির পাশেই পুকুর রয়েছে তো সেখানে গিয়ে দেখি যে একটা পুকুরে যে পুকুরটাতে একটা বড় ও তেলাপিয়া মাছ খুব অনেকটা বড় মাছটা দেখলাম যে পুকুরে ঘোরাঘুরি করছে তো সেই মাছটা দেখে আমার খুব ভালো লেগেছিলো কিন্তু সেটা আমি ই ধরার আশা করিনি যে ধরে সেটা আমি রান্না করে খাবো এ আশাটা আমি করিনি কেননা আমার মনে হয়েছিল যে সেই মাছটা জলেই সুন্দর বা সেই মাছটা জলেই সুন্দর হয়ে ভাবে বেঁচে আছে সে আরও বড় হোক এবং আমার সেটা দেখে খুবই ভালো লেগেছিল যেটা আমি সবাইকে ডেকে দেখিয়েছিলাম এবং বলেছিলাম যে এই না এই মাছটা পুকুরেই থাক এটা পুকুরে জলের মাছ জলে থাকাই ভালো আরও এটা বাড়তে পারে এটা আরও সুন্দর লাগবে এ আমরা তো ও একে তো তুলে নিয়ে গেলে তো আমরা এক্ষুণি রান্না করে কেটে খেয়ে নেবো কিন্তু আমি চাই না এই মাছটা থাক জলেতেই থাক এ মাছটা আমি ধরার কোনও আশা করিনি এমনিতে কোনও মাছ দেখলে আমি সেটা ছোট কোনও মাছ থাকলে পুকুরে নামলে আমি সেটা হাতে করেও ধরে নিয়ে ধরে নিয়ে চলে আসি কিন্তু সেইদিন সেই মাছটা দেখার পরে আমার এত ভালো লেগেছিল যে সেই মাছটা ধরতে আর আমার ধরার কোনও ইচ্ছে আমার মনে জাগেনি সেই জন্য সেই মাছটা আমি ই পুকুরেই ছিল সেই মাছটা পুকুর থেকে আমি তুলে বাড়িতে নিয়ে আসিনি ই তারপর তারপরের দিনও গিয়ে দেখছিলাম যে সে মাছটা আবার দেখা যাচ্ছে কি না এরকমভাবে আমি দু তিনদিন গিয়ে গিয়ে দেখতাম সে মাছটা দেখা যাচ্ছে কি না কিন্তু কোনোদিনও আমি আশা রাখিনি যে ওই মাছটা আমি আজকে ধরবো ও সেই জন্য ওই মাছটাতে আমার জল মনে হচ্ছিল যে জলেই মাছটা সুন্দর লাগছে ওই মাছটা জল থেকে আমি দেখে চলে আসতাম কোনও দিন ধরার আশা আমি রাখতাম না এই এটাই আমার খুবই ভালো লেগেছিল